আমি রান্না করতে খুবই ভালোবাসি যখন আমার তৈরি খাবার খেয়ে কেউ প্রশংসা করে তখন আমার যেমন ভালোও লাগে সেরকম আমি উৎসাহও পাই আরও নতুন নতুন রান্না করার জন্য আমাকে যদি কেউ রান্নার সেই পদ্ধতিটা জিজ্ঞাসা করে তখন আমি খুবই আনন্দের সঙ্গে তাকে বলি আমি কিভাবে সেটা রান্না করলাম ধরুন আমি আলু পোস্ত রান্না করলাম সেটা হয়তো কারও খেয়ে সেটা ভালো লাগলো তিনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কিভাবে রান্না করেছেন তখন আমি তাকে বলি যে হ্যাঁ আমি প্রথমে এই দুটো আলু নিয়েছি তারপর সেই আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়েছি এমন ডুবকো ডুবকো করে কেটেছি তারপর সেটাকে ধুয়েছি ধুয়ে সেটাকে ভালোভাবে ভেজে তার মধ্যে পোস্ত দিয়ে রান্না করেছি এইভাবে আমি বলি তখন আমার সেটা খুবই আনন্দও লাগে আমার খুব গর্বও লাগে আমি খুব উৎসাহিতও হই